সাধারণত ফটোগ্রাফি ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি হলো ফোকাস অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান ফটোগ্রাফি অ্যাকাডেমি এই দুটো অ্যাকাডেমিতে সাধারণত ফটোগ্রাফি রিলেটেড সমস্ত কিছু শেখানো হয় এবং এখান থেকে খুব যত্ন সহকারে ফটোগ্রাফির সমস্ত কিছু শিখতে পারা যায় এখানকার শিক্ষকরা খুবই ভালো এবং খুব ভালোভাবে এখানে ফটোগ্রাফি শেখানো হয় এই দুটো ইনস্টিটিউট ছাড়াও আরও অনেক ইনস্টিটিউট রয়েছে এবং অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে যেখানে ফটোগ্রাফির ডিগ্রি পাওয়া যেতে পারে কিন্তু আমি এই দুটোকেই বেশি পছন্দ করি কারণ এখানে অনেক দেশ বিদেশ থেকে অনেক মানুষজন আসে ফটোগ্রাফি শিখতে এবং তাদের কাছ থেকেও অনেক কিছু নতুন নতুন জানা যায় এবং অনেক কিছু শেখা যায় এই কারণে আমি এই দুটো ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম বললাম এই কারণেই আমার এই দুটো ও প্রতিষ্ঠান খুবই ভালো লাগে আর এছাড়াও এই দুটো প্রতিষ্ঠানে খুব ভালোভাবে ফটোগ্রাফি শেখানো হয় ফটোগ্রাফির নিয়ম কী কী হতে পারে সেগুলোও শেখায় এবং সমস্ত কিছুটাই এই এই এ প্রতিষ্ঠানের মধ্যে শেখায়